বলিউড ভারতীয় নৃত্যশৈলীদের উপর ব্যাপক প্রভাব ফেলে তারা অস্বীকার করার উপায় নেই বলিউড আমাদের দেশে একটা বিশাল জনপ্রিয় মাধ্যম এবং এর মাধ্যম নৃত্য আমাদের জীবনে ওতপ্রতভাবে জড়িত বলিউড সিনেমা এবং গানের মাধ্যমে নৃত্য সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে এটা একটা বড় কারণ যে অনেক তরুণ নৃত্যশৈলী বলিউড থেকে অনুপ্রাণিত হয় বলিউড নৃত্য অনেক ধরনের নাচের শৈলীর মিশ্রণ যেমন ক্লাসিক্যাল আধুনিক লোকনৃত্য ইত্যাদি এটা নৃত্যশিল্পীদের জন্য নতুন কিছু শেখার একটা সুযোগ তৈরি করে বলিউড নৃত্যশিল্পীদের জন্য অনেক রকম কাজের সুযোগ তৈরি করেছে যা সিনেমা টিভি শো বিজ্ঞাপন সবখানেই নৃত্যশিল্পীদের চাহিদা রয়েছে বলিউড অনেক নামকর নৃত্যশিক্ষক তৈরি করেছে যারা নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের প্রশিক্ষণ দিচ্ছে তবে বলিউডের প্রভাব সবসময় ইতিবাচক হয় না কিছু ক্ষেত্রে এটা নৃত্যশিল্পীদের উপর একটা চাপ সৃষ্টি করে যেহেতু তাদের সব সমময় বলিউডের স্টাইল অনুসরণ করতে হয় এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঐতিহ্যবাহী নৃত্যশৈলী উপেক্ষিত হয় কিছু চিরসবুজ নাচের গান ভারত এমন কিছু গান রয়েছে যা সব সমময় জনপ্রিয় এবং সবার পছন্দ করে এগুলি বিভিন্ন প্রজন্মের মাধ্যমে একটা যোগাযোগ স্থাপন করেছে এখানে কিছু উদাহরণ দেওয়া হলো পিয়াতু আব তো আজা এই গানটি এক একটা সবুজ ক্লাসিক যা আজই সবাই গুনগুন করে আজকাল তেরে মেরে পেয়ার কে চর্চে এই গানটি একটা রোম্যান্টিক নাচের জন্য খুবই জনপ্রিয় ও হাসিনা এই গানটি এক এই টা ডিসকো গান যা আজও অনেক জনপ্রিয় ডান্স পে ডান্স এই গানটি একাই হাই এনার্জি গান্ ডান্স নাম্বার যা সবাইকে নাচতে উৎসাহিত করে কেয়া কেয়া হোগা এই গানটা একটা মজার গ নাচের গান যা সবাইকে হাসা এবং আনন্দ দেয় এই গানগুলো ছাড়া আরও অনেক গান আছে যা ভারতীয় সংস্কৃতির অংশ হয়ে গেছে এবং সব সমময় জনপ্রিয় থাকে এই গানগুলো আমাদের নৃত্য এবং সঙ্গীতের ঐতিহ্যকে জীবন্ত রাখে